হ্যালো হুম হুম আমাদের এখানে বাবু পাপড়ি চাট আলুর চাট কচুরি চাট এইগুলো পাওয়া যায় আরও কিছু পাওয়া যায় আমরা তো দেখুন ফুচকা থাকি তো ফুচকাগুলোর মধ্যে যেগুলো ফোলে না ওগুলো আমরা পাপড়ি পাপড়িতে ব্যবহার করি পাপড়ির মধ্যে আমরা আলুর পুর চাটনি সেউ পিঁয়াজ দই এগুলোই দিয়ে থাকি আলু চাটের মধ্যে ঘুগনি আলু দিই তারপরে সেউ একটু বাদাম দিই চাটনি দিই লাল ব্যস আর কি হ্যাঁ আমার দোকানটা কলকাতা শপিং মলের ঠিক পাশেই দোকানটা হ্যাঁ আসবেন একদম জলদির মধ্যে আসবেন হ্যাঁ আসবেন আসবেন বাবু আমরা তিরিশ টাকা প্লেট বিক্রি করি বাবু কচুরি চাট পঁয়ত্রিশ টাকা প্লেট পরিমাণ ভালো থাকে হ্যাঁ আসুন আসুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ